আপনি তো একজন সমাজকর্মী আমি একজন গৃহবধূ আমার একটু সমস্যার জন্য কথা মানে আপনাকে ফোনটা করেছি এই যে রাস্তাঘাটে মেয়েদের বা বাথরুম যাওয়া বা হঠাৎ কোনো সমস্যা হলে নেই বা স্যানিটাইজার এসবের ব্যবস্থা কি আপনি একটু করে দিতে পারবেন আপনারা করে দিলে তাড়াতাড়ি ভালো হয় এবং সবার দেশের এবং দশের সবারই উপকার হয় তো আমি যেমন মেয়ে আপনিও তো মেয়ে না সেই জন্যেই মেয়েদের অসুবিধের কথাটা আপনি নিশ্চই বুঝতে পারছেন আচ্ছা বলুন না না নমস্কার নয় আমার সমস্যাগুলো সমস্যা কতো দিনে সমস্যার সমাধান করতে পারবেন আপনি কতো দিনে সমস্যাটা সমাধান করতে পারবেন আপনি এ নিয়ে যদি এগিয়ে আসেন আমরাও এগিয়ে যাবো আমাদের কি করতে হবে দরখাস্ত করতে হবে ঠিক আছে তাহালে আপনি তাড়াতাড়ি যতো তাড়াতাড়ি পারেন একটু ব্যবস্থাটা অবশ্যই করবেন